আমি আমার বাগানের গাছপালা থেকে আবার নতুন গাছ উৎপাদন করি যেমন গাছ থেকে সেই গাছের ডাল কেটে লাগালে আরও একটা নতুন গাছের উৎপন্ন হয় তারপর কুমড়ো বীজ থেকে কুমড়ো গাছ উৎপন্ন হয় ধনে বীজ থেকে ধনে পাতা ধনে উৎপন্ন হয় লাল গোলাপ থেকে গোলাপি গোলাপ আবার দুটো গাছ একসঙ্গে লাগিয়ে একটা গাছের উৎপন্ন করি লাউ বীজ থেকে লাউ গাছ হয় এইভাবে আমরা গাছপালা থেকে আরও উদ্ভিদের উৎপন্ন করি